পর্যটন শিল্প উন্নতি বলতে আমরা যেটা বুঝি ভালোই স্থান ভূমিকা পালন করেছে আর কি তো উন্নতি সরকার অনেক আর কি করেছে সরকারের আরও উন্নতি করা দরকার কারণ পর্যটন শিল্পগুলি মোটামুটি উন্নতিতে আছে এবং উন্নতি করেছে রাজ্য তো আমি বেশ কিছু জায়গা বলতে খুবই সুন্দর লেগেছে এবং সত্যিই খুব সুন্দর এবং জনপ্রিয়ও আছে তো কিছু কিছু জায়গায় জনপ্রিয় নাই কিন্তু সৌন্দর্য অনেক

পর্যটন বলতে আমরা যেটা বুঝি আর কি কোনো জায়গা বা কিছু আর কি বোঝায় সেখানে ভালো উন্নতি কাজ হয়েছে কোন কোন জায়গায় হয়নি তো এই সুন্দর পর্যটন বা জনপ্রিয় বলতে এইসবই বুঝি